কৃষক ও বাড়ির পেছনে পোলট্রি পালনকারী নিশ্চিত করতে হবে বলতে স্বাস্থ্যকর এবং মানুষের প্রভাবিত করতে পারে অবশ্যই করতে পারে তো মুরগি পালন করতে গেলে বা হাঁস মুরগি পালন করতে গেলে প্রথমত ফাঁকা জায়গায় সব পালন করা উচিত তো আপনি যদি এইসব জিনিস ফাঁকা জায়গায় না করেন তাহলে স্বাস্থ্যকরের মানুষের উপর প্রভাব পড়বে এবং মুরগির উপরও প্রভাব পড়বে এবং তার ফলে বহুত রকম রোগ দেখা যাবে তো বেশিরভাগই তো মুরগিদের রোগ হয়ে যায় এবং সেই রোগের কারণে তারা মারা যায় তো একটা মুরগি বা দুটো মুরগি না রোগ হলে পুরো পোলট্রি মে যতগুলো মুরগি থাকবে সবগুলো আপনার আর কি মারা যাবে তো আমার মতে বলে আপনি ফাঁকা জায়গায় আমার মতে বলে আপনি ফাঁকা জায়গায় বা পাঁচশো থেকে এক কিলোমিটার দূরে আপনি পাঁচশো মিটার যথেষ্ট আপনি পোলট্রি ফার্ম খুলুন বা সেখানে মুরগি চাষ করুন কী হয় কারণ আপনি যদি পাঁচশো মিটারের ডিফারেন্সে আপনি যদি মুরগি পালন করেন তাহলে আপনার মুরগিরাও ভালো থাকবে এবং মানুষজনের যে গন্ধ লাগে বা স্বাস্থ্য ক্ষতিকর হয় সেটা আর হবে না তো মুরগি পালন নিয়মিতভাবে ফাঁকা জায়গায় করা দরকার এবং রোগ থেকেও মুক্ত পাওয়া মুক্ত পেতে পেতে হলে ফাঁকা জায়গায় করতে হবে আর স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষার টিকাগুলি ইত্যাদি সময়ে সময়ে মাসে মাসে দিতে হবে তো টিকা তো অবশ্যই দেওয়া দরকার টিকা আপনি মোটামুটি মাসে চল্লিশ দিনের যে একটা এদের ইয়ে হয় ট্রিপ হয় তো মোটামুটি তিনটে টিকা অবশ্যই এদের দেওয়া উচিত বাট হয় আর কি